যদিও আমি কখনো বাংলা ভাষার কোনো আঞ্চলিক উপভাষা শিখিনি বা ব্যবহারও করিনি তবুও আমি বাংলা ভাষাসহ বিভিন্ন উপভাষার সাথে পরিচিত বাংলা ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কথিত ভৌগোলিক এবং সাংস্কৃতিক কারণগুলির দ্বারা প্রভাবিত বেশ কয়েকটি আঞ্চলিক উপভাষা রয়েছে কিছু উল্লেখযোগ্য উপভাষার মধ্যে রয়েছে কথোপকথন বাংলা শহরাঞ্চলে কথিত এবং গ্রামীণ উপভাষা এই উপভাষাগুলির উচ্চারণ শব্দভান্ডার এবং ব্যাকরণও বিভিন্ন হতে পারে যা বাংলাভাষী জনগোষ্টীর মধ্যে ভাষাগত বৈচিত্র্যকে প্রতিফলিত করে প্রতিটি উপভাষারই এক একটা করে অবদান আছে